হ্যালো আসমা ম্যাম বলছেন হ্যাঁ আমাকে এই নম্বরটা একজন দিল আপনার ফুলের দোকান আছে হ্যাঁ আমাকে ওরকমই বলল একজন তো হচ্ছে আমার একটা বিয়েবাড়ি আছে একটু সাজিয়ে দিতে হবে আর কি এই তো সামনেই আছে আপনি কীরকম ফুল দিয়ে সাজান আচ্ছা ঠিক আছে হয়তো বলা যাবে না আমি তাহলে হচ্ছে আপনার ঠিকানাটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান আমি যাচ্ছি তারপর আপনার সাথে কথা বলব আচ্ছা তো আপনি হচ্ছে কীরকম কী টাকা নেন আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা পাঠান আমাকে আমি বিকেলবেলায় আপনার সাথে দেখা করছি আচ্ছা ঠিক আছে ম্যাম নমস্কার রাখছি তাহলে